আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু এখ সরকারকে আরো উন্নত করতে হবে যে বাংলা ভাষাটা যাতে ভালো করে শেখায় সেই পরিবর্তে এখনকার দিনে ইংলিশ ভাষাটাই বেশি উন্নত হচ্ছে এখন সব বাচ্চারা ইংলিশ ভাষাটার উপর বেশি জোর দিচ্ছে কারণ ইংলিশ ভাষাটা এখনকার দিনে বেশি প্রয়োজনীয় বলে মনে হচ্ছে কিন্তু এই বাংলা ভাষাটা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে যাতে এই বাংলা ভাষাটা বিলুপ্ত না হয়ে যায় সেই দিকে নজর দিতে হবে এবং সরকারের কাছে এটাই অনুরোধ যে বাংলা মাতৃভাষা বাংলা তাই বাংলা ভাষাটা অবশ্যই যাতে বাচ্চা বা বড় সবাই যাতে বাংলা ভাষার উপরে একটু গুরুত্ব দেয় কারণ আমাদের মাতৃভাষা বাংলা যেরকম বাংলার লোকগীতি তারপর রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি জিনিসগুলি আমরা বাংলা ভাষায় করি বাংলা ভাষাটা চলিত ভাষা বাংলা ভাষাটা না শিখলে তাহলে আর মানুষ সব মানুষই বেশিরভাগ এখন ইংলিশে কথা বলে তাহলে বাংলা ভাষাটা ক্রমশ বিলুপ্তির পথে তাই বাংলা ভাষাটাকে সরকারের কাছে অনুরোধ যে বাংলা ভাষাটা যেন প্রচলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় বাংলা ভাষাটা সবার কাছে একটা ভালো বিষয় বাংলাটা ক্রমশ বন্ধ করে দিয়ে ইংলিশ যাতে ইংলিশ তো অবশ্যই শেখা দরকার ইংলিশের সাথে সাথে নিজেদের মাতৃভাষাটা কি ভুলে গেলে চলবে নিজেদের মাতৃভাষাটা যাতে মনে রাখা যায় সেই বিষয়ে নজর দেওয়া দরকার